হ্যাঁ ডাক্তারবাবু বলছি বলুন আপনি কে বলছেন হ্যাঁ হ্যাঁ যাই আমি না না না আমি ওই বুধবার আর রবিবার যাই ওই সকাল দশটা থেকে বারোটা আর রবিবারে মোটামুটি সারাদিনই থাকি ওখানেই তো বুধবারে ওই হ্যাঁ ফোনে কনট্যাক্ট করলে হবে না তা নয় তবে ওখানকার নিয়মটা তো নাম লেখাতেই হয় গিয়ে তো ওটা তো একটা হসপিটাল তো আপনি গিয়েই নাম লেখাবেন আমি তো রবিবারে সারা দিনই থাকি অসুবিধা হবে না তবে একটা কথা বলে রাখি যে যে যেই রবিবারেই যান না কেন তার আগের দিন একটু বরং এই রকম ফোনটা করে নেবেন যে আমি ওই দিন যাচ্ছি কি না এই এই কারণেই বললাম গিয়ে হয়তো ফিরে আসতে হলো আমি গেলাম না এমনও তো হতে পারে তো একটু ফোনটা হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে রাখুন